হ্যালো আপনি কি আর্ট গ্যালারির ওনার বলছেন আমি বলছি যে আমার কিছু ফটো কালেকশান দরকার বা কিছু পেন্টিংয়ের কালেকশান হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন আমার একটু মানে একটু অন্য রকম পেন্টিং দরকার বা ফটো দরকার যেরকম কিছু প্রকৃতির দিশ্য বা কিছু গ্রামের দিশ্য যেটা দেখলে মনটা শান্তিতে ভরে যাবে বা এমন কিছু জিনিস আছে মানে কোনো কিছুর টেনশানে আছি সেটা দেখা মাত্রই সব টেনশান ডিপ্রেশানগুলো কেটে যায় সেরকম কিছু ফটো লাগবে তাছাড়া ধরো একটা মেয়ে মেয়ের বিষয় কি মানে একটু আলাদা রকমের ধরনের পেন্টিং আমার দরকার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার ওখানে যাব তাছাড়া আপনার গ্যালারির সম্পর্কে অনেক নামডাক শুনেছি যে আপনার ওখানে অনেক ভালো কিছু আছে পেন্টিংয়ের ধরণের তাই জন্য আপনাকে বললাম আর তাছাড়া আমার এছাড়াও কিছু স্বামী বিবেকানন্দ তারপর নেতাজি সুভাষচন্দ্র এঁনাদেরও কিছু পেন্টিং দরকার আমার এগুলো কি আর হ্যাঁ বলছি ওই যে সতীদাহ প্রথার যে মানে ইতিহাস জুড়ে যেসব জিনিসগুলো ছিলো সেরকম মানে ফুটন্ত জিনিস পেন্টিংয়ের হিসাবে সেই হিসাবে আপনার কাছে কি পাওয়া যাবে হ্যাঁ তবুও প্রাইসটা কেমন ধরণের হবে অ্যাকচুয়ালি পেন্টিংটা পেন্টিংটা কালেকশান করা আমার ভীষণ শখের জিনিস তো সেই হিসাবে কীরকম প্রাইস হবে আপনি যদি একটু বলেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে সময় বুঝে আপনার আট গ্যালারিতে চলে যাব ওকে থ্যাঙ্ক ইউ